আমাদের প্রাচীন প্রাচীন ভারতের মধ্যযুগে দুজন রাজার মধ্যে একজন ছিলেন সম্রাট অশোক সম্রাট অশোক প্রথম দিকে সে খুব ভালো ছিলেন পরবর্তীকালে তিনি যখন রাজা হন তখন অনেক যুদ্ধ করেছিলেন প্রচুর যুদ্ধে প্রচুর সে সৈন্য এবং প্রচুর লোক মারা যান তখন যখন তিনি তার চেতনা ফেরে তখন সেই যখন তিনি মৃতদেহগুলো দেখেন তখন তার চেতনা ফিরে আসে এবং তিনি যুদ্ধ ছেড়ে দেন তার পরে বলি সম্রাট শাজাহানের কথা শাজাহান ছিলেন তখনকার সাফল্য এক রাজা সে তার স্ত্রীকে প্রচুর ভালোবাসতেন এবং তার স্ত্রী যখন মারা যান তখন তার স্ত্রীর স্মৃতিসৌধ হিসেবে সে তাজমহল তৈরি করেন আজও সেই তাজমহল আমাদের কাছে পৃথিবীর অষ্টম আশ্চর্যের মধ্যে আশ্চর্য এক স্থান